হ্যালো হ্যাঁ বল কেমন আছিস এই তো চলে যাচ্ছে এই তো প্রচন্ড গরম পড়েছে হ্যাঁ হ্যাঁ বাড়ির সবাই মোটামুটি ভালো আছে তারপরে মেয়েদের ছেলেদের সব পরীক্ষা কমপ্লিট হ্যাঁ পরি

ঠিক আছে তাহলে পোগ্রাম করলে হয় না বেড়াতে যাওয়ার আচ্ছা তাহলে কাছাকাছি হ্যাঁ হ্যাঁ কেননা তারপরে পুজোর ছুটিতে আর যাওয়াও হবে না তারপরে পরীক্ষা আছে তাহলে আমরা ভাবছি যে শনি রবিবার বকখালি গেলে কেমন হয় গেলে তো সেই সকালেই বেরিয়ে যাবো তাহলে আমরা সারা দিনটা সময় পাবো এখন ভোরের ট্রেনেই বোধহয় সুবিধা হবে তাই তো হ্যাঁ তাহলে তো আমরা একদম সকালে বেরিয়ে পড়বো গড়িয়া স্টেশান থেকে উঠে পড়বো ঠিক আছে নাম খালি নামখানা লোকালে হ্যাঁ ওখানে নেমে তাপরে আবার বাস বা টোটো বা এখন তো ওলা উবের পাওয়াই যায় হ্যাঁ হ্যাঁ এই সময় তো অফ সিজেন অতোটা ইয়ে হয় না পুজোর সময় যেমন খুব প্রবলেম হয়ে যায় হুম তাহলে দিশা ইশা শনি রবি থাকবো সোমবার দিন আবার ভোরবেলা ব্যাক করবো এটা ভালো হয় না তাহলে তোমাদের দিশা ইশা তুমি খাবার দাবার কিছু টিফিন বানিয়ে নেবো ধরো হ্যাঁ আমি তাহলে লুচি লুচি তুই তাহলে লুচিটা বানাবি ঠিক আছে আলুর দম ডিম সেদ্ধ এগুলো নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে আমি ঠিকভাবে শুনতে পারছি না মনে হয় কেউ এসেছে আমাকে নামতে হবে দরজা খুলতে ঠিক আছে রাখছি পরে কথা বলবো রাত্রিবেলা ঠিক আছে আচ্ছা ঠিক ঠিক আছে ওকে হুম হুম